হ্যাঁ বিবাহের মতো বড়ো অনুষ্ঠানের সময় প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয় সেটা আমরা সবাই জানি তো আগে পুকুরের জল ইউস করা হতো সেখানে প্রয়োজন পরিষ্কার পুকুর ছিলো সেটা ইউস করা হতো রান্নার কাজে কিন্তু এখন আর সেই পরিমাণে পরিষ্কার পুকুর নেই বললেই চলে এখন টিউবওয়েল এসে গেছে টাইম কলও এসে গেছে তো আমরা আর সেই টিউবওয়েল আর টাইম কল থেকেই আমরা জলটা সংগ্রহ করে থাকি আর বিবাহের মতো বড়ো অনুষ্ঠানে জল যে সমস্ত জায়গায় ব্যবহার হয়ে থাকে সেটা ধরুন আপনার রান্নার কাজে হাত ধোয়ার কাজে আর খাওয়ার কাজে আর রান্নার ক্ষেত্রে আমরা টিউবওয়েলের জল ব্যবহার করে থাকি আর হাত ধোয়ার ক্ষেত্রেও আমরা এই একই জল ব্যবহার করে থাকি কিন্তু খাওয়ার ক্ষেত্রে আমরা দোকান থেকে যে বিসলারি ওয়াটারের যে বোতল পাওয়া যায় ওইগুলো আমরা ব্যবস্থা করে রাখি ওইগুলোই আমরা খাওয়ার ক্ষেত্রে ব্যবহার করে থাকি